আমি একজন প্রধান ধর্মীয় হিন্দু যেখানে আমরা সমস্ত মন্দিরে পূজা অর্চনা করে থাকি যেমন প্রতি বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো করি বাড়িতে এবং সাথে আমরা লক্ষ্মীবার বলে লক্ষ্মীর ঠাকুরের পুজো প্রতি বৃহস্পতিবার করে থাকি যেমন লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে আলতা দেওয়া আলপনা দেওয়া ভালো ভালো ফলটল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া এ সমস্ত প্রতি লক্ষ্মীবার আমরা পালন করে থাকি ঝাতে আমরা আরো যে সকল পূজা অর্চনা করে থাকি যেমন দুর্গা পুজো দুর্গা পুজো আমাদের এক সবচেয়ে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব যেটি দুর্গা পুজো দুর্গা পুজোয় আমরা সকলেই নতুন জামা কাপড় কিনে থাকি প্রতিদিন ঘুরতে বেরোই ঠাকুর দেখতে যাই আর সাথে সরস্বতী পুজো আছে বাঙালীর শ্রেষ্ঠ একটা পুজো সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোয় আমরা প্রত্যেকে শাড়ি পরি শাড়ি পরে ঠাকুরের ঠাকুর দেখতে বেরোই ঘুরতে যাই